হ্যাঁ আমি কিছুদিনের জন্য একটি গেমিং সম্প্রদায় বা বংশের অংশ হয়েছিলাম তার অভিজ্ঞতাটি হল আমি এখানে বিভিন্ন ধরণের গেম পরিচালিত হতে দেখেছি কিন্তু আমার ধারণা আমরা যে গেমগুলিকে খেলা হিসেবে মনে করি এখানে আদৌ সেই ধরণের গেম পরিচালিত হয় না যেমন মুঠো ফোনের মাধ্যমে যে ধরণের গেম পরিচালিত হয় সেগুলিকে আসলে নতুন প্রজন্মের বাচ্চাদের শৈশব জীবনে আসল খেলা থেকে বঞ্চিত করছে আসল খেলার আনন্দ নতুন প্রজন্মের বাচ্চারা উপভোগ করতে পারছেন না তাই আমি এই ধরণের গেমিং সম্প্রদায় থেকে নিজেকে সরিয়ে নিয়েছি